আজকের যে যুগ এসেছে সেইটা হচ্ছে আজ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগের থেকে এই যুগটা পুরোটাই আলাদা কারণ এখনকার যুগে যেমন যোগাযোগের মাধ্যম হচ্ছে মোবাইল বা কম্পিউটার এইগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম মোবাইলের মধ্যে যেমন ফেসবুক ইমেল হোয়াটসঅ্যাপ এইগুলোর মাধ্যমে এক একজনের থেকে আরেকজনের সাথে যোগাযোগ করা যায় সেটা কিন্তু আগের যুগে ছিল না তখন চিঠি লিখে চিঠির দ্বারা একে অপরের সাথে যোগাযোগ করা হতো তো এখনকার যুগটা অবশ্যই প্রচণ্ড উন্নত তো এই যুগের সাথে চলতে গেলে আমাদের সকলকেই অবশ্যই মোবাইল বা কম্পিউটারের ন্যূনতম একটা জ্ঞানের প্রয়োজন কারণ মোবাইল অনেকেই আছেন যে মোবাইল ব্যবহার করতে জানেন না তাহলে তার তাকে যদি কাউকে ফোন করতে হয় তাহলে তাকে অন্য কারোর হেল্প নিতে হয় কিন্তু যদি তা কোনো প্রবলেম যদি রাস্তায় যদি কোনো প্রবলেম হয় তাকে তো নিজেকেই ফোন করতে হবে তো ঐজন্য একটা মোবাইলের জ্ঞান থাকা দরকার যেমন আবার আরেকদিক থেকে হতে পারে যে বাচ্চাদেরকে ছোটো থেকে মোবাইলের জ্ঞান না দিলেও একটু কম্পিউটারের জ্ঞানটা দেওয়া উচিত কারণ মোবাইলের জ্ঞান যদি ছোটো থেকে দেওয়া হয় তাহলে বাচ্চারা নেশাগ্রস্ত হয়ে যেতে পারে মোবাইলের কিন্তু কম্পিউটার বিভিন্ন স্কুলেও শেখানো উচিত কারণ কম্পিউটারের মাধ্যমেই তাদেরকে বড়ো হয়েও কাজ করতে হবে কম্পিউটার বা মোবাইল ছাড়া এখন কোনো কর্মক্ষেত্রেও তেমনভাবে কাউকেই নেওয়া হয় না তো অবশ্যই দুটোরই জ্ঞান থাকা উচিত নয়তো যদি আমরা এইগুলো জ্ঞান না থাকে আমাদের মধ্যে তাহলে আমরা সবার থেকে পিছিয়ে যাব